হ্যাঁ আমার বাড়ির নিজের বাগান রক্ষণাবেক্ষণের সময় অনেক মশা পোকা মাকড় কীটপতঙ্গের মুখোমুখি হই তার কারণ বাড়িতে বাগান থাকলে অনেক তাড়াতাড়ি অনেক মশা হয় তার কারণ বাগানে ঝোপ ঝাড় ইত্যাদি থাকে এবং পোকা মাকড় তো অবশ্যই হয় তার কারণ আমার বাগানে ফুল ফল দুটোই রয়েছে ফুলের মধ্যে নানারকম পোকা আসে এবং ফলের মধ্যেও নানারকম পোকা আসে সেই সমস্যাগুলি আমি নানারকম কীটনাশক দিই এবং সব ভেষজ কীটনাশক দেবার আমি চেষ্টা করি যেমন চা পাতা তারপরে পেঁয়াজের খোসা তারপর মাছের কাঁটা এই সব নানারকম এই এই সব জিনিসগুলো গোবর এইগুলো দিয়ে আমি আমার বাগান নিয়মিত দেখাশুনো করি এবং এর ফলে এই সারগুলো দিলে অন্য কোনো ক্ষতি হয় না যেমন শাক সবজি যেগুলো হয় বেগুন শসা এই যেইগুলো আমার বাগানে থাকে সাধারণত সেইগুলো বিনা সারের হয় বিনা সার বলতে এই ভেষজ পক্রিয়ায় যেই সার করছি সেই সারেরই ওটা হয় কোনো রাসায়নিক বাজে দ্রব্য দেওয়া হয় না যেটাতে আমাদের শারীরিক ক্ষতি করবে